বাংলা ভাষায় কিছু আকর্ষণীয় এবং অস্বাভাবিক শব্দ বা বাক্যাংশ কি যা আপনি বিশেষভাবে আকর্ষণীয় বা উল্লেখযোগ্য বলে মনে করেন যাওয়ার সময় আসি বলি জল খাই বলে থাকি